না আমার চিত্রকলার বিষয়ে কোন শিক্ষা বা প্রশিক্ষণ নেই চিত্রকলা আমি যেটা করি আমার যেটুকু অল্পস্বল্প অভ্যাস আছে সেটুকু আমি সম্পূর্ণ নিজের চেষ্টাতে করেছি কিন্তু আমি মনে করি এর প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে তার কারণ এই যে এর বিভিন্ন কৌশলগত দিক আছে সেই কৌশলগত দিক আমি জানিনি যেটাকে টেকনিকাল সাইড বলছে এই জিনিসগুলো কোন প্রশিক্ষণের মাধ্যমেই জানা সম্ভব যেটা আমি মনে করি দরকার